খেলাধুলায় জয় ও পরাজয় বা হার জিত একটি পারস্পরিক অঙ্গ খেলাতে যেমন জয়লাভ রয়েছে শিরোপা জয় রয়েছে গৌরব রয়েছে তেমনি পরাজয় রয়েছে বেদনা রয়েছে কখনো কখনো খেলাধুলায় জয় জয়লাভের পাশাপাশি হারকেও সম্মানজনকভাবে মেনে নিতে হয় এবং সেটাই বাঞ্ছনীয় খেলাধুলা পরস্পরকে পরস্পরের কাছাকাছি আনতে বা একে অপরের পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি গঠনে সাহায্য করে ফলে এখানে খেলাতে হার জিতের মাধ্যমে পারস্পারিক তিক্ততা বৃদ্ধি খেলাধুলার উদ্দেশ্য নয় বা বাঞ্ছনীয় নয় খেলাধুলায় জয়ের পাশাপাশি হারকেও মেনে নিতে হয় এবং খেলাধুলায় হার একটি যেহেতু অঙ্গ তাই কোনো খেলায় পরাজিত হয়ে আপনার ভুলগুলিকে শুধরে নিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও ভালোভাবে প্রচেষ্টার মাধ্যমে নির্ভুল হয়ে শক্তিশালীরূপে নিজেকে তৈরি করে তৈরি করতে হবে এবং এবং আরও শক্তিশালীভাবে মাঠে নামার জন্য প্রস্তুত হতে হবে